ভারতের মুখোমুখি বলতে ভারতের সব থেকে বড়ো এখন সমস্যা হচ্ছে জলবায়ু বিভিন্ন প্রান্তের মানুষেরা যে পরিমাণে জনবহুল দেখা দিচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে যাওয়ার ফলে কী হচ্ছে অরণ্য আমাদের শেষ হয়ে যাচ্ছে গাছ কেটে মানুষ বড়ো বড়ো বিল্ডিং কলকারখানা তৈরি করছে যার ফলে বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ঋতুর অনেক পরিবর্তনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে গরমকাল যদি দেখা যায় গরমকালে তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বৃষ্টির অভাব দেখা দিচ্ছে বেশিরভাগ এলাকায় দেখা যাচ্ছে বৃষ্টির প্রাদুর্ভাব নেই খরা দেখা দিচ্ছে সেখানে চাষবাস হচ্ছে না আর্থিক উপার্জনও হচ্ছে না যার ফলে আমাদের সবচেয়ে আদর্শ নদী গঙ্গা বর্তমান যুগে যদি আপনি যাবেন গঙ্গা তীর্থে স্নান করতে দেখবেন গঙ্গা শুকিয়ে গিয়েছে এগুলির সব থেকে বড়ো কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি ইতি অবস্থায় এতো অবস্থায় যদি আমাদের প্রত্যেক বছর যদি মানে আমরা যদি প্রত্যেকে হ্যান্ড টু হ্যান্ড যদি প্রত্যেক দিন দশটি করে গাছ না লাগাই পরবর্তীকালে কিন্তু আমাদের ভারতবর্ষও কিন্তু মরুভূমিতে পরিণত হবে এর কোনো বিকল্প আমাদেরকে ইতিমধ্যে খুঁজে বের করে নিতে হবে